কোনো সাঁতার কম্পিটিশনের আগে আমি অবশ্যই ওয়ার্মআপ যে এক্সাসাইজ আছে সাধারণ যে এক্সাসাইজ আমাদের শরীরকে উষ্ণ করার জন্য গরম করার জন্য সেই এক্সাসাইজ করা অবশ্যই দরকার আছে আর এংজায়টি বা নার্ভাসনেস যাদের আছে তাদেরকে তো অবশ্যই এটা কীভাবে কন্টোল করব অবশ্যই আমাদেরকে যোগ ব্যায়াম কিছু করা দরকার আছে যখন আমরা সাঁতার কাটতে যাব তার মিনিমাম এক ঘণ্টা আগে কিংবা পঁয়তাল্লিশ মিনিট আগে আমাদেরকে যোগব্যায়াম করা দরকার যাদের এংজায়টি আছে নার্ভাসনেস আছে তাদেরকে কপালভাতি বা ধ্যান জাতীয় বা এইসব মেডিটেশন জাতীয় এক্সাসাইজ করা দরকার আছে আমি তো ওটাই করি এবং যদি কোনো প্রফেশনাল সুইমিং কম্পিটিশনে আমাকে পাটিসিপেট করতে হয় এখন তাহলে আমি অবশ্যই করব এবং এটা আমি আমার একটা ক্ষেত্রে একটা আনন্দের ব্যাপার কারণ আমি ছোট থেকেই আমাদের গ্রামের বাড়ি তাই আমরা গ্রামের বিভিন্ন কম্পিটিশনে আমরা অংশগ্রহণ করছি বিশেষ করে আমি করে এবং স্থান প্রথম দ্বিতীয় তৃতীয় অবশ্যই হয়েছি কিন্তু আমি যখন প্রফেশনাল কোনো কম্পিটিশনে আমাকে সুযোগ দেবে অবশ্যই আমার সেটা খুব আনন্দের বিষয় হবে এবং আমি করতে চাইব এবং আমার মধ্যে যে কি কোয়ালিটি আছে আমি অবশ্যই আমার মধ্যে ধৈর্য আছে সাঁতারের সব রকম ক্যাপাসিটি আছে শ্বাস প্রশ্বাস ধরে রাখার ক্ষমতা আছে এবং আমি অনেকক্ষণ ধরে সাঁতার কাটতে পারি সেই যোগ্যতা আমার আছে তাই কোনো নতুন বা প্রফেশনাল কম্পিটিশন পেলে আমি অবশ্যই খুশি হব এবং তাতে অংশগ্রহণ করতে অবশ্যই চাইব